আচ্ছা এই আমার বাড়ি যেতে একটু দেরি হয়ে গেল তো এখন আমি রাতের বেলাতে তো আর অটো পাবো কিনা বলে মনে হচ্ছে না তো দাদা এখানে কি কোনো অটো পাওয়া যাবে আপনি একটু বলতে পারবেন আচ্ছা তো যদি এত রাতে অটো না পাওয়া যায় তো আমার কিছু ব্যবস্থা করে দিতে পারবেন যাতে আমি শান্তিতে একটুখানি ঘরটা যাতে চলে যেতে পারি আপনি একটু কল করুন না দেখুন না আশেপাশে আপনার কোনো চেনাশোনা কোনো অটোওয়ালা বা টোটোওয়ালা আছে কিনা যে আপনাকে আমাকে একটুখানি মানে ঘর পৌঁছে দিয়ে আসতে পারবে কারণ এত রাতে আমি যদি ঘর না যেতে পারি তো বাড়িতে বকাবকি করবে তাছাড়া আমি এখানে আশেপাশে কাউকে তো চিনিই না এবং এত দূর থেকে ঘর যাওয়াটা অনেকটাই কষ্টকর ব্যাপার আমার কাছে নিজস্ব কোনো গাড়িও নাই প্লিজ একটু দেখুন না যদি আমার এখানে কোনো অটো নিয়ে আসে যদি কেউ যেতে আসে তাহলে একটু কল করুন না ওকে আমি বাড়ি যেতে হবে আমাকে আর কি